হ্যাঁ বাবা হুম বলছি যে বন্ধুরা সবাই হাওড়া শিবপুরে ভর্তি হচ্ছে আমি ভর্তি হবো অ্যাডমিশান চার্জ দু হাজার টাকা যাতায়াত করতে পারবো হ্যাঁ বাসে চলে যাবো বন্ধুদের সঙ্গে করবো হ্যাঁ মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো না না প্রতি মাসে টাকা দিতে হবে কিন্তু না তা যে হয় খাওয়া দাওয়া থাকা হ্যাঁ বাস ভাড়া যাতায়াত খরচা এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ হুম হ্যাঁ হুম